আমি এখন খুব কম জায়গায় নগদ অর্থ প্রদান করি কারণ আজ কাজ আজকালের যুগটা হয়ে গেছে ডিজিটাল যুগ যেটার সব ইন্টারনেটের মাধ্যমে আমরা স্ক্যান করে নানান জায়গায় পেমেন্ট করতে পারি বা নম্বরের মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারি খুব কম জায়গায় নগদ অর্থ এখন প্রদান করা হয় কারণ ইন্টারনেটের যুগে আজকালের যুগে এখন বেশিরভাগ জায়গাটাতেই অনলাইন পে অংসংঝোম আর সব অনলাইন পেটা আছে এর ফলে মানুষের খুবই সুবিধা হয় এখন প্রায় নব্বইটা মান একশোটা মানুষের নব্বইটা মানুষের অনলাইন পে আছে এবং তাছাড়াও এখন যে চুনো চা দোকানে যেয়ে চা খেতে যাওয়া হয় সেটাতেও আমাদেরকে অনলাইনে পে করতে হয় সেহেতু এখন অন ক্যাশ নগদ নগদ অর্থ প্রদানটা এখন প্রায় বলতে গেলে নব্বই পারসেন্ট কমে গেছে এখন সব জায়গাতে অনলাইন এখন অনলাইন ইন্টারনেট ছাড়া এখন কোনো রকম কোনো কিছু করা যাবে না এখন বেশিরভাগ জায়গাতে এখন একটা পান দোকানেও যদি পান খেতে যাওয়া হয় বা সিগারেট খেতে যাওয়া হয় সেখানেও একটা আমাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হয় বা পেমেন্ট করতে পারি ক্যাশ প্রদান এখনো স অনেক সব জায়গাতে আছে কিন্তু অনলাইন পেমেন্টটা এখন প্রায় অনেকটাই বেড়ে গেছে এর ফলে আমাদের দৈনন্দিন জীবনে প্রায় সবারির কাছে অনলাইন পেটা আছে বা ইন্টারনেট এতে আমাদেরকে খুবই সাহায্য করে বা কোনো জায়গাতে ক্যাশ কোন আমাদের কাছে যদি না টাকা থাকে বা নগদ অর্থ যদি না থাকে আমরা সেখান থেকে খুব সহজে অনলাইনে পেমেন্ট করে বেরিয়ে আসতে পারি মানুষের বিপদ কখন হবে সেটা বলা যাবে না কিন্তু আমরা যদি কোনো কোনো জায়গায় যেয়ে যদি ফেঁসে যাই সেখানে আমরা অবো অনলাইন পেয়ের মাধ্যমে বা আমাদের নিজেদের কাছেও কোনো টাকা না থাকলে কেউ সু খুব সহজেই অন্য কারো কাছে যদি অন্য কাউকে দিয়ে ফোন করা হয় বা বলা হয় সেও খুব সহজে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতে পারে এবং সে অ্যাকাউন্ট থেকে আমরা খুব সহজেই সেই টাকা পেমেন্ট করতে পারি এবং আমাদের দৈনন্দিন জীবনে খুবই সাহায্য হয় এটার ফলে